হ্যাঁ আমি পিউ সরকারের বাবা বলছিলাম প্রোগ্রাম হলো আমার মেয়ে কিরকম পারফর্ম করলো তা আমি সেদিন যেতে পারিনি চারিদিক অবস্থাও খারাপ ছিল তা আপনাদের কী কী হবে কতটা রেসপন্স করতে পারছে কতটা

না ম্যাম আপনি তো নাচ শেখান না আপনাকেই সেটা দেখতে হবে যে কী করলে ভালো হবে না হবে সেটা আপনার উপরেই তার জন্য তো আমি আপনা আমার মেয়েকে আপনার কাছে দিয়েছি শেখানোর জন্য এসেছি আপনি শেখাতে পারছেন না মাসে মাসে আমি যে আপনাকে আপনার স্যালারিটাও দিয়ে দিচ্ছি পয়সাও দিচ্ছি আপনি পুরোটা গাইড করবেন আপনি যদি না করেন তো কে করবে আমি তো আমি যদি জানতাম নাচ শেখানো তো আমি নিজেই শেখাতাম আপনাকে নিতাম না আমি তো আপনি গাইডটা করবেন গাইডটা করলে তো শিখতে পারবে না আপনি যদি সেরকম করে লক্ষ্য না করেন আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন আপনি একে নিয়ে সব কিছু নিয়ে তো আমার মেয়ে কাজ কী শিখবে নাচ কী শিখবে কী ঠিক হ্যাঁ বলুন ম্যাম না আপনার কর্তব্যটা আপনি পালন করুন এখন এখানে বাকি বাড়ির থেকেও আমরা যতটা পারি সম্ভব করবো চেষ্টা করার জন্য ঠিক ঠিক ঠিক আছে